প্রথমবার যখন আমি রান্না করতে যাই তখন আমার অনেক রকমের অভিজ্ঞতা হয়েছিলো প্রথম প্রথম আমি তেমন কিছুই রান্না করতে জানতাম না কিন্তু যখন মা রান্না করতো তখন মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের রান্না করা দেখে কিছু কিছু শিখেছিলাম একদিন আমার ইচ্ছা হল যে আমি নিজের হাতে কিছু রান্না করে সবাইকে খাওয়াবো তাই চলে গেলাম রান্নাঘরে রান্না করতে আমি অনেক উৎসাহী ছিলাম আগে আমি এক দুবার রান্না করতে গিয়ে অনেক ভুল হয়েছিলো কিন্তু তাও আবার ইচ্ছে হল রান্না করবার তাই মাকে পাশে দাঁড় করিয়ে শুরু করলাম রান্না করতে কিছু কিছু সরঞ্জাম দিতে ভুল হয়ে যাচ্ছিলো কিন্তু মা ঠিক ধরিয়ে দিচ্ছিলো শেষ পর্যন্ত রান্নাটি সম্পূর্ণ হয় পুরো রান্নাটি সম্পূর্ণ হয়েছিলো মায়ের সাহায্য নিয়ে রান্না করা খাবারটি খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিলো